স্থানীয় ভাষায় ইউটিউবের চ্যানেল রয়েছে ভুবন ইউটিউবের চ্যানেল সেখানে আমরা অনেক কিছু দেখতে পাই আমি যেমন দেখি সেখান থেকে খবর দেখি আমাদের স্থানীয় খবরগুলো যেমন পলাশচাবড়িতে কী ঘটেছে আজ কী করছে কাল কী ঘটছে সেই তুলে ধরে সেই টিভিতে প্রোগ্রাম আছে আমি দেখি তো টিভিতে প্রোগ্রাম দেখি স্টার জলসা এবং জি বাংলা জি বাংলায় দিদি নম্বর ওয়ান দিদি নম্বর ওয়ানে অনেকগুলো লোক আসে দেখি অনেক দূর দূর থেকে নায়ক নায়িকাও আসে তাদের জীবনকাহিনিও বলতে শোনা দেখি যে কীভাবে কোথা থেকে কী তাদের মধ্যে শুরু হয়েছে কী না হয়েছে তাদের মধ্যে কী ভুলভ্রান্তি হয়েছিল এইসবও দেখি আমি অন্য ভাষায় দেখেছি ইন্ডিয়ান আইডল যেখানে গান গান তৈরি করা হয় এবং গান গানের জন্য মানুষ নেওয়া হয় যেখানে মানুষের সঙ্গে মানুষ অনেক রকমের মানুষ দেখা হয় মানুষ সিলেক্ট করে গান হচ্ছে অনেক রকমের গান তৈরি করা হয় এবং বাজনাও তৈরি করা হয় তার জন্য অনেক রকমের বিনোদনও অনুষ্ঠান আমি দেখতে চাই দেখতে চাই আমি নাচ গান যে হিন্দিতে অনেক রকমের নাচ গান দেখেছি সাউথ মুভি হিন্দিতেও অনেক রকমের সাউথ মুভি দেখেছি যখন যেরকম কেজিএফ সাউথ মুভি এখন হিন্দিতেও বেরিয়ে চলে চলে আসছে আমি সেরকমও দেখতে চেয়েছি